আমার গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি উদ্ভিদবিদদের কাছ থেকে পরামর্শ নিই কারণ উদ্ভিদবিদ একটা উদ্ভিদবিদই পারে একটা গাছের ভালো স্বাস্থ্যের জন্য পরামর্শ সুপরামর্শ দিতে